হ্যালো হ্যাঁ আপনি প্রতিমা ওঝা বলছেন আচ্ছা দিদি আমার মাছের কিছু দরকার আপনার কাছে কি কি মাছ পাওয়া যাবে সব লোকাল তো আচ্ছা আচ্ছা তাহলে কতটুকু ওজনের মাছ রুই কাতলাটা কতটুকু ওজনের কিলোতে কত কত ক পিস মাছ হবে হ্যাঁ চোদ্দোটা পিসই করবেন হ্যাঁ মানুষের মানুষকে তো দিতে হবে সেরকম চোদ্দটা পিসই ঠিক আছে তাহলে আপনি আপনি মালটা আমাকে কেমন করে দেবেন না আমি যেতে পারবোনা দিদি এখানে আমার কাস্টমার অনেক থাকে হোটেল চলে কিন্তু ডেলিভারি বয় দিয়ে পাঠাবেন আর আপনি কি মাছটা আমাকে কি মাথা ছাড়া দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মাথা ছাড়া দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা রেট কেমন চলছে দিদি একটু কমাবেন না আমি পুরোনো কাস্টমার আপনার পাঁচ টাকা না দিদি একশ নব্বই টাকা করে নেবেন দশ টাকা কমাবেন আর আর কি আর কি কি আর কি কি মাছ ছোটোমাছের মধ্যে আর কি কি মাছ পাওয়া যায় বাটা মাছ কেমন কেমন সাইজটা কেমন ওইটা কিলো কতো বাটা মাছটার তাহলে ওইটা আমাকে দেবেন পাঁচ কেজি মাছটা হ্যাঁ না না বাটা মাছটা একটু কেটে দেবেন না পিস করবেন না আঁশ ছাড়িয়ে পেটটা গেলে করে দেবেন তাহলে আপনি ডেলিভারি বয়ের ডেলিভারি বয়ের কাছে আমার মাছটা পাঠাবেন আমি ওর টাকাটা আপনি কি করে নেবেন অনলাইনে নেবেন না ডেলিভারি বয়ের হাতে ক্যাশ দেবো আর ডেলিভারি বয়কে আমি কি করে বিশ্বাস করবো আচ্ছা তাহলে আমার একবার এই মালটা পাঠালেন তা বার বার যদি ফোন করি আপনি আমাকে এই ফোন নাম্বারেই আমার এই ঠিকানাতে এই মালটা পাঠাতে পারবেন তো আমার আমার আবার হোটেল আছে হোম ডেলিভারি আছে কেন মাছটা যেন ভালো টাটকা পাই মানুষ তো খাবে হ্যাঁ সব দিন তো একই রকম হবে না ভ্যারাইটিস রকম পাল্টে পাল্টে ভ্যারাইটিস রকম হবে আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে দিদি ভালো লাগলো আপনার সাথে কথা বলে থ্যাঙ্ক ইউ